আমি যেই পাড়াটিতে থাকি সেই পাড়াটি ভীষণ বড়ো সেক্ষেত্রে প্রতিবেশীদের নাম পাঁচটি নাম বলা খুবই জটিল তাও আমি বলছি রিয়া দাস কর্মকার যিনি আমাদের সামনের বাড়িতে থাকেন তার ছেলের নাম হল শুভ দাস কর্মকার আমার বাঁ দিকের বাড়িতে থাকে সতীনাথ ভাদুড়ী রামচন্দ্র এবং তার পাশের বাড়িতে থাকে বিপুল দাস কর্মকার